আমি সবজির থেকে ফল বা ফুল গাছটা বেশি লাগাতে ভালোবাসি কারণ হচ্ছে ফুল গাছ লাগালে বাড়ি বা নিজের গার্নডেটাও দেখতে সুন্দর লাগে আরো নিজের বাড়িটাকে সৌন্দর্য করে তোলে আর ফুল গাছে একটা আলাদা অনুভূতি থাকে কারণ সিজেন ওয়াইস সব রকমই একটা ফুল থাকে সবজি তো মার্কেটে অনেকই কিনতে পাওয়া যায় বা কেনা যায় কিন্তু ফুল গাছ নিজের হাতে একটা ছোট্ট থেকে বড় করা তার একটা ফুল পাওয়া গাছ করতে একটা ফুল তার যেমন একটা দেখতে সৌন্দর্য আলাদা থাকে তাকে ছোটর থেকে পরিচর্যা করে একটা বড় করে তোলাও তার একটা ফিলিংসই পুরো আলাদা একটা ফুল গাছ হয়তো বসালে তাকে পরিচর্যা করলে তাকে সিজেন ওয়াইস যেমন ফুলও দেবে একটা গাছ তেমন থাকলে সে বছরের পর বছর ফলও দিয়ে যাবে যেমন আম গাছ লিচু গাছ বা পেয়ারা গাছ সে একবার বসালে যদি তাকে ঠিকঠাক পরিচর্যা করা যায় একবার সে বড় হয়ে ওঠে তাহলে তাকে বছর বছর ফলও দিয়ে যাবে যেমন গাছটা দেখতেও ভালো লাগবে একটা বাড়িতে গাছও থাকবে তেমন ফলও পাওয়া যাবে আর ফুল গাছ তো সবারই একটা আলাদাই ভালোবাসা থাকে ফুল গাছের প্রতি গোলাপ জুঁই রজনীগন্ধা ডালিয়া এইগুলোতে একটা আলাদাই ভালোবাসা থাকে সেরকম ফুল গাছও লাগানো সব থেকে আমার মনে হয় আমার দিক থেকে লাগানো ফুল গাছ সব থেকে আমার বেশি ফেভারিট বা প্রিয়